হ্যালো হ্যাঁ বলছি আপনি তো পঞ্চায়েতের কর্মী তা বলচি আমরা তো মানে আমরা তো অনেকজন আছি তা এইভাবে বো মানে ঘরে বসছি আছি তা আপনাদের আপনি এ কিছু যোগাযোগ করে দিন না সেজন্যে আমরা যদি কিছু কাজ করতে পারি তো আমাদের হ্যাঁ তা আমরা প্রাই সাত আটজন মতো আছি তার তা তা আপনি মানে এতদিন আপনি বলতে পারতেন আমাদের আমরা তো গ্রামের দিকে থাকি তা আমরা তো অতো যাই না তা আপনি আগের থেকে বলতে পারতেন হ্যাঁ তা এটা কীসের ট্রেনিং হবে হ্যাঁ হ্যাঁ তো আর কী কী মানে আর কী কী ধরনের কাজ হচ্ছে ও ঠিক আছে আর আর সেটা কবে কবে হবে এই ট্রেনিংটা ও আচ্ছা হ্যাঁ আর তা আমরা আর আচ্ছা